গ্রামে অনেক ধরণের খেলা হয় যেমন ক্রিকেট ফুটবল হাডুডু হকি ইত্যাদি ওই এছাড়াও মার্বেল লাট্টু ইত্যাদিও খেলা হয় এগুলি খেলা বলতে ক্রিকেট খেলাটা এগারোজন নিয়ে হয় বিভিন্ন বন্ধু একটা উইকেট কিপার থাকে একজন ব্যাটসম্যান থাকে একজন বোলার থাকে বোলার উল্টো দিক থেকে এসে বল করে ব্যাটসম্যান সেটিকে আঘাত করে এইভাবে এ ওই এছাড়াও বিভিন্ন রান সংখ্যা গণনা করা হয় ক্রিকেট খেলায় ও তাছাড়াও ও তাছাড়াও ফুটবলে এগারোজন প্লেয়ার মিলে খেলা হয় ফুটবল মোট এগারো এগারো মোট দুটো টিমের মধ্যে বাইশজন মিলে ফুটবল খেলে ফুটবলে একজন গোলকিপার থাকে ও ওই ফুটবল দু টিমে একজন করে গোলকিপার থাকে বাকি কুড়িজন মিলে ওই বলটাকে নিয়ে খেলা খেলি করে তারপরও তারপর বিভিন্ন ধরণের খেলাগুলির মধ্যে মার্বেল আগে খেলা হতো ও বিভিন্ন মার্বেলও খেলা হয় লাট্টু ইত্যাদি বিভিন্ন ধরণের খেলাগুলি সম্পর্কে ও ইত্যাদি বিভিন্ন সম্পর্কে খেলা আছে এই গ্রামে